সবথেকে শ্রেষ্ঠ রান্না যেটি সেটি হলো বিরিয়ানি এটি আমি বানিয়েছিলাম যখন আমি প্রথম বিরিয়ানি বানাই তখন হয়তো ঠিক ততটা ভালো করতে পারিনি তবুও আমার বাড়ির লোকেরা খেয়ে খুব সুনাম করেছিল তখন সেই সুনাম দেখে আমার মনে হয়েছিল আমি চেষ্টা করলে হয়তো আর একটু ভালো রান্না করতে পারব এইভাবে আবার কিছু দিন পরে যখন আমি বিরিয়ানি করি তখন আলাদা একটু পদ্ধতিতে রান্না করেছিলাম তখন যেন মনে হয়েছিল যে আর একটু ভালো হবে কিন্তু সত্যিই ভালো হয়েছিল তারা পরের বারে যখন খেলো খেয়ে দেয়ে আমার বাড়ির সদস্যরা খেয়ে বলল যে আগের যেটা রান্না করেছিলে তার থেকে এবারেরটা কিন্তু আরও ভালো লাগছে সেটা শুনে যেন আমার আরও বুকটা ভরে গিয়েছিল এইভাবে আমি ক্রমশ রান্না করতে করতে এখন সবথেকে শ্রেষ্ঠ রান্না আমি বিরিয়ানিটা করতে পারি কারও কোনো কাজ বাড়ি পড়লে বা কিছু পড়লে আমাকে বলে তুমি বিরিয়ানিটা এখন ভালো করতে পারো চলো আমাদের বাড়িতে একটু বিরিয়ানিটা করে দেবে তখন আমি কিন্তু যাই আমি গর্বের সহিত তখন আমার খুব গর্ব লাগে যে আমাকে ডেকেছে আমি এত ভালো বিরিয়ানি রান্না করতে শিখেছি বলেই আজ আমাকে তারা বলছে আমি কিন্তু না করি না আমি সঙ্গে সঙ্গে তাদের কথায় সম্মত হয়ে আমি তাদের বাড়িতে গিয়ে বিরিয়ানি রান্না করে দিই এইসব অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে ভালো রান্না করতে পারলে খুব সুনাম অর্জন করা যায় এবং এই সুনাম অর্জন করার ফলে আমার নিজের বুক ভরে ওঠে আমি এই অভিজ্ঞতা থেকে এটুকুই শিখেছি তাই আমি সবসময় চাই যে কোনো রান্না ভালোভাবে করতে এবং আরও অন্যান্য রান্নাও আমি ইউটিউব চ্যানেল দেখে শিখি এবং সেগুলো ক্রমশ একটুর পর একটু ভালো করার চেষ্টা করি এইভাবেই আমি রান্না করতে ভালো শিখেছি